হ্যালো হ্যাঁ বলুন

হ্যাঁ আমি চেষ্টা করব পুরোপুরি ডেলিভারি করার কিন্তু বেশি স্টক হলে কিন্তু আগে থেকে একটু বলা উচিত ছিল আপনি আগে থেকে বলছেন তার জন্য হয়তো চেষ্টা করতে পারি হ্যাঁ বলুন না কী অর্ডার দেওয়ার ছিল ও আচ্ছা ও আচ্ছা ঠিক আছে কাঠি রোলটা ও আমি ওই হচ্ছে সাড়ে তিনটে কি চারটের সময় আমি দোকান খুলে ফেলব আমি বলছি কাঠি রোলটা আর যে ইয়েটা নেবে বলছ ওটা তো তোমাদেরকে প্যাকিং করে দিতে হবে আমাকে না হুম প্যাকিং খরচা কিন্তু লাগবে কিন্তু আমরা তো এখানে স্টলে বিক্রি করি আমাদের হাত থেকে সোজা বেচে চলে যায় কিন্তু প্যাকিং খরচাটা একটু দিতে হবে আর কিছু আমাকে অ্যাডভান্সও দিতে হবে আচ্ছা থ্যাঙ্ক ইউ প্যাকিং করতে আমার বেশি খরচা লাগবে না আপনি দূরের জন্যে প্যাকিং করতে চাইছেন বেড়াতে যাবেন বলছেন তার জন্য আপনি প্যাকিং পিছু দুটাকা কি তিন টাকা এরকম ধরে নিন না হ্যাঁ আমি বুঝতে পারছি ওই জন্যই তো আমি কথাটা তুললাম হ্যাঁ আমি বিকেলে মালটা দেওয়ার চেষ্টা করছি আর আমার তো একটা হচ্ছে আমাদের এখানে যেহেতু আপনি বলছেন দশটা রোল দশটা কাঠি রোল নেবেন তার জন্য একটা রোল পারপাসে আমরা চল্লিশ টাকা নিচ্ছি তার জন্য আপনার জন্য কিছু ডিসকাউন্ট না হয় করে দেবো তার জন্য না আর আপনি কটার সময় আসবেন নিতে তেমন তো আমাকে প্যাকিং করে রাখতে হবে আচ্ছা ঠিক আছে আমি ওই চারটের দিক করে দোকান খুলে দেবো তো আমি ওটা প্যাকিং করে ওই সেম সময়ের মধ্যে আমি চেষ্টা করব ছটা কি সাড়ে ছটা তার আগে পাঁচটা বা সাড়ে পাঁচটার মধ্যে ওই রোলটা পুরোপুরি কমপ্লিট করে ওটা আমি প্যাকিং করে রাখার জন্য আপনি সময় মতো আমি সময় মতো রাখার চেষ্টা করব আপনি একটু তাড়াতাড়ি নিয়ে যাবেন ওটা বুঝতেই তো পারছেন অর্ডারের মাল কেউ নেবে না তার জন্য আপনি যদি লোকসানে যায় তাহলে আমার ক্ষতি হবে একটু আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন আর অবশ্যই আসবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ তিনটে চারটের সময় আচ্ছা আপনি কল করে দেখবেন না যদি আপনি লেট হয় তাহলে আপনি কল করবেন অবশ্যই কারণ না আমি তো বুঝতেই পারছেন আমি একটু টেনশনে থাকব তাহলে যদি না আসেন আপনি অ্যাডভান্স আপনি দুশো কি আড়াইশো পাঠিয়ে দিন বেশি তো না হ্যাঁ এই নাম্বারে আমার অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে আপনি পাঠিয়ে দিতে পারেন আর আপনি কবে যাবেন বললেন আগামীকাল আচ্ছা ঠিক আছে আমি আগামীকাল এইটার ব্যবস্থা করে রাখব আপনি তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন একটু